আমার প্রিয় স্টার গেজিংয়ের মেমরি যদি বলতেই হয় তাহলে বলতে হয় যে গ্রীষ্মকালের রাত্রিবেলা যখন আমরা ছাদে ঘুমোই তখন কিন্তু আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই একসাথে কিন্তু তারা দেখি আমরা তাতে ভীষণ আনন্দ হয় আমি একটার পর একটা তারা দেখিয়ে বলতে থাকি দেখ এটা হল আমার মা এটা হল আমার বাবা আমি আমার সন্তানদের এইভাবেই বলি